আমার গ্রামীণ সম্প্রদায়ের সবচেয়ে সফল ব্যবসা হচ্ছে কীটনাশক সার এবং আমাদের ফসলের কেনা বেচার ব্যবসা এই ব্যবসাটি আমাদের গ্রামে অনেকটাই সাফল্য লাভ করেছে শুধু আমাদের গ্রাম নয় যে কোনো গ্রাম অঞ্চলেই যেহেতু আমরা গ্রামের মানুষরা সাধারণত চাষবাস করেই থাকি আমাদের প্রধান জীবিকাকে নির্বাচন করে থাকি চাষবাস করার জন্য আমাদেরকে প্রত্যেককেই সর্ব প্রথম ফসলের বীজ কিনতে হয় সেই বীজ কিনতে গেলে আমাদেরকেও ওই বীজের দোকানে যেতে হয় এবং সারা বছর চাষ করার জন্য আমাদেরকে সর্ব প্রথম বীজের পরেই দিতে হয় জমিতে কীটনাশক সার সেই সারগুলি না দিলে আমাদের ফসল উচ্চ মানের হবে না এবং উন্নত মাতের হবে না উন্নত মানের না হলে ফসলগুলি বিক্রি করার সময় সঠিক দাম পাওয়া যায় না সেই জন্য আমাদেরকে কীটনাশক সার জমির মধ্যে প্রয়োগ করতেই হয় তাছাড়া সারা বছর ফসল চাষ করতে করতে বিভিন্ন ধরনের পোকা মাকড় তো লেগেই থাকে সেই সমস্ত পোকা মাকড়কে মারার জন্য বিভিন্ন ধরনের বা কীটনাশক ব্যবহার করা হয় সেই কীটনাশকগুলি আমরা এই দোকান থেকেই কিনে থাকি এই সমস্ত চাষ করার জন্য যাবতীয় দ্রব্য সামগ্রী সমস্ত আমাদেরকে ওই দোকান থেকেই কিনতে হয় যার ফলে এই ব্যবসাটি উন্নতি লাভ করেছে অনেকটাই কেউ কিছু চাক বা না চাক তাকে সেই দোকান থেকে ওই দ্রব্যগুলি কিনতে হয় এই বাধ্যতা মূলকভাবেই এক প্রকার বলে চলে কারণ না যদি সে বলে আমরা ওই দোকান থেকে কিছু কিনবো না তাহলে তার ফসলটা নষ্ট হয়ে যাবে এবং তারই ক্ষতি হবে চাষিদেরকে বাধ্য হয়ে এই যেহেতু ওই সমস্ত দোকান থেকে ওগুলি কিনতে হয় সেই কারণে এই ফল জিনিসপত্তগুলি দোকানদারের কোনো ক্ষতি হয় না এবং সঠিক সময় তা বিক্রি হয়ে যায় যার ফলে এই ব্যবসাটি অনেকটি উন্নতি লাভ করেছে এবং এটি অনেক লাভদায়ক ব্যবসা বলে আমি মনে করে থাকি